হ্যালো এই আমি যাব মন্দিরবাজার

আমি তো রোড ঠিক চিনি না আপনি আমাকে বলে দেবেন আমি আপনি যেহেতু ড্রাইভার আপনি তো জানেন কোন দিকে নিয়ে যেতে হবে ঠিক আছে আপনি চলুন না ধীরে ধীরে সময়ের অসুবিধা হবে না আমাকে যখন যেতেই হবে আপনি যা ভাড়া বলবেন আমাকে যেতেই হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো রোডটা চিনি না আপনি বলে বলে নিয়ে যাবেন কোন দিকে আর কি হ্যাঁ না আপনি মন্দিরবাজারে নামিয়ে দিলে আমি রোড দেখে আমি রাস্তা চিনে চলে যাব ফোন করে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে চলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সে কোনা ওটা কী ঠিক আছে শেকর পোল তারপর হুম ঠিক আছে